হ্যাঁ আমি আমার আশেপাশের পাঁচ জনের নাম বলতে পারব যেমন আমার আশেপাশে আছে সজল রায় পবিত্র রায় সুমিতা পারভিন কিরণ বসাক সুমিত্রা রায় এবং পিঙ্কি সরকার এরা আমার আশেপাশে থাকে